চাষ বাস পোল্ট্রি ফার্ম এবং বিভিন্ন খাদ্যজাতীয় শিল্প আমাদের রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও যদি আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স তারপরে যে ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি আমাদের রাজ্যে আসে সেই ক্ষেত্রে বিভিন্ন বেকার কর্মসংস্থান বা বেকার লোকেদের কর্মসংস্থান করতে সাহায্য করবে যার কারণে লোকেদের বিভিন্ন রকম চাহিদা পূরণের ক্ষেত্রেও এই শিল্পগুলি মানুষের জীবনে খুবই কার্যকর করবে এছাড়াও ইলেকট্রনিক্স শিল্প যদি আমাদের রাজ্যে আসে সেই ক্ষেত্রে বিভিন্ন লোকেদের কর্মসংস্থান উঠতে পারে এবং ব বসে থাকা কিছু মানুষজনরাও সে জায়গায় কাজ করতে পারবে তো সে ক্ষেত্রে এসব শিল্পগুলি আমাদের রাজ্যে আসা উচিৎ